বাইক চালানো তো একটা ব্যাপার আছে তো সেখানে তো সম্মুখীন হতে পার যেহেতু একটা মেশিন যন্ত্র তো বাইকার বাইক চালানোর সময় সবচেয়ে বেশি যেটা অসুবিধা হয় রাস্তা রাস্তা খারাপ রাস্তায় গর্ত থাকলে হ্যাঁ অন্যান্য যানবাহনের বাধা থাকলে তো গর্ত হলে তো বলা যাবে বাইক চালানো মানে বাইকই চালানো মনে হচ্ছে না সাইকেল চালাচ্ছি এতো আস্তে চালাতে হয় এটা মজা বাইক চালানোর মজাটা কমে যায় হুম তারপর যানজট থাকলেও গাড়িতে স্পিডটি গাড়িতে যাওয়া যায় না হুম সেই বাইকিং করার যে ইচ্ছা সেটা কমে যায় আবহাওয়া বৃষ্টি কুয়াশা যে তুষারপাত তো হয়নি তো যাইহোক বৃষ্টি কুয়াশার মধ্যে যে বাইক চালানোটা যায় না কারণ কুয়াশার দৃশ্য মানে হলো থাকেই না আর বৃষ্টির সময় কী হচ্ছে হেলমেটের উপর জলের আস্তরণ জমে যায় দেখতে পাওয়া যায় না তো বাইক চালাতে অসুবিধা হয় যানজট শহরের মধ্যে ঢুকে গেলে আমরা যে মালদারই উদাহরণ নিই মালদার মধ্যে ঢুকে গেলে মনে হচ্ছে হেঁটে যাওয়া ভালো বাইক চালানোর চেয়ে সেই রকম যানজট গাড়ি এগোবেই না এত যানজট হ্যাঁ তারপর হঠাৎ বাইক চলতে হতে হঠাৎ কোনো খারাপ যেমন টায়ার ফেটে যেতে পারে বা টায়ার লিক হতে পারে কোনো কাঁটা টাটার মাধ্যমে পড়ে গিয়ে তারপর ইঞ্জিন ইঞ্জিন হয়তো গাড়ি স্টার্ট নিচ্ছে না সেলফ নিচ্ছে না বা ইঞ্জিন খুব গরম হয়ে গেলে গাড়ি চলা বন্ধ হয়ে যাবে আবার গাড়িকে রেস্ট দিয়ে থা মানে গাড়িকে থামিয়ে দিয়ে আবার চালাতে হয় অনেক সময় ব্যাটারি খারাপ হয়ে যায় ব্রেকটিকে নানা প্রবলেম দেখা যায় হ্যাঁ তাই বাইকে কী হয় যে অন্যান্য যানবাহন যেমন ফোর হুইলার যেমন কার বাস আছে তো বাইকে একটু রিস্কি কারণ বাইকে সব কিছু খোলা হেলমেট থাকলেও হয়তো সামনে থেকে বা পিছন থেকে অনেক সময় নানা কারণে বাইকারের দোষ নেয় কিন্তু পিছন থেকে হয়তো অ্যাক্সিডেন্ট করে দেবে কিন্তু অন্যান্য গাড়িতে থাকলে সেই সুবিধাটা থাকে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সুবিধা মানে সেই অ্যাক্সিডেন্ট হয়ে এটা খুব কম হয় ক্ষতিটা খুব কম হয় কিন্তু বাইকে ক্ষতিটা অনেক বেশি হয় হ্যাঁ তো এইগুলো সমস্যাগুলো তো থাকে তো সমস্যার সম্মুখীন যদি করতে হয় যেমন বাইক যখন আমরা চালাই হ্যাঁ সতর্ক একদম সবসময় হেলমেট টেলমেট পরে টরে চলে চলে জুতো উপ শু পরেই বাইক চালানো উচিত তারপর ওদিকে ব্রেক বা বাইক নিয়ে বেরোনোর সময় বিশেষ করে লং জ জার্নিতে বেরোনোর সময় কী বলে ব্রেক ট্রেক চেক করে নেওয়া উচিত তেল টেল চেক করে নেওয়া উচিত তারপর ক হ ইয়ে আবহাওয়াটা দেখে আছে ট্রাফিক সিগনাল ট্রাফিক সিগনাল যেটা আছে সবসময় ট্রাফিক মেনে করা চলা উচিত কারণ ট্রাফিক সিগনাল যদি আমরা ব্রেক করে দিই তাহলে অন্যান্য গাড়ি অসুবিধা হবে হয়তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে খারাপ আবহাওয়া থাকলে আমরা চেষ্টা করি যে বাইক না চালানোর কিন্তু যদি না সেরকম হয় তহলে আস্তে আস্তে চালাতে হবে গাড়ির রাস্তার সাইড দিয়ে কারণ বড়ো বড়ো গাড়ির আশেপাশে যেতে পারে তবে এলোমেলো রাস্তা এলোমেলো রাস্তা থাকলে গাড়িকে আসতে চালিয়ে যেতে হবে কী বলে সরু রাস্তার মধ্যেও দেখতে হবে সামনে থেকে কোনো গাড়ি আসছে না যথেষ্ট সাবধানবশত চালাতে হয় অনেক সময় ল্যান্ডস্লাইড হয়ে যায় পাহাড়ি টাহাড়ি এলাকায় ল্যান্ডস্লাইড হয়ে গেলে তো দেখতে দেখে দেখে একটু ভেবেচিন্তে চলতে হয় যে কোথায় কী হতে পারে হুম বন্যপ্রাণী অনেক সময় কী হয় বাড়ির সামনে কুকুর শিয়াল বিড়াল এগুলো চলে আসে সেইগুলো খেয়াল রাখতে হবে মানুষজন তো আছে বাচ্চা বাচ্চা অনেক সময় গ্রামেগঞ্জে যখন গাড়ি চালানো হয় তো হঠাৎ বাচ্চা চলে আসে সামনে হুম তো এইগুলো নানারকম সতর্কতা অবলম্বন করে আমাদের বাইক চালানো উচিত হ্যাঁ তো যেমন বাইক চাল যেতে মজাটাও মজাটাও আছে তেমনি সতর্কও করতে হয় নাহলে অন্যান্য ভেহিকেল বা গাড়িতে সেই রকম অসুবিধার সম্মুখীন না হলেও বাইকে একটু এইসবে পড়ে যাওয়ার ভয় পিছল রাস্তার ভয় বেশি